হ্যাঁ হ্যালো হ্যাঁ বল না সেরকম তো কিছু বলেনি তো কালকে কী প্ল্যান করছিস হ্যাঁ ঠিকই বলছিস ওটাই করা উচিত এই সাড়ে দশটা নাগাদ তুই কখন আসবি ও আচ্ছা ঠিক আছে তুই হ্যাঁ কেন তোর কাছে নাম্বার নেই তোর কাছে নাম্বার নেই বলছি যে তোর কাছে নাম্বার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলব তো কালকে কখন তুই বের হবি আচ্ছা ঠিক আছে আর কোথায় কোথায় হবে ওইটা স্কুলেই না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ